আমি আমার স্কুলে সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এই অংশগ্রহণের ফলে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলাম সত্যি কথা বলতে প্রথম দিকে আমার অনেক ভয় করছিল কিন্তু পরে আমি ও প্রত্যেক ছাত্রছাত্রীর উত্তেজনার কারণে এবং তাদের আনন্দের জন্য আমার সেই ভয় কোথায় হারিয়ে গিয়েছিল আমি সেই সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সেখানে উপস্থিত ছিলো আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এছাড়া আমাদের লোকাল এমএলএ বিডিও আমাদের থানার ওসি সবা সকলেই সেখানে উপস্থিত ছিলো তার ফলে আমি প্রথমেই একটু ঘাবড়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু পরবর্তীকালে সকল ছাত্রছাত্রীর হাততালি দেওয়া এবং তাদের উত্তেজনা তাদের আনন্দর জন্য আমার সেই ভয় ক কেটে গিয়েছিলো আমি বিভিন্ন প্রকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম কিন্তু এখানে অংশগ্রহণ আমার সত্যিই একটু মজার লেগেছে এবং আমি এর থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি বিভিন্ন প্রকার অংশগ্রহণকারীরা এই অংশ সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তারা বিভিন্ন প্রকার সঙ্গীত পরিবেশন করছিল এবং জাজেসরা তাদের না বিভি পারফরমেন্স দেখে তাদের নাম্বার দিচ্ছিলেন আমিও সেই অংশগ্রহণের মাধমে তাদের মন জয় করে নিয়েছিলাম আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি রবে নীরবে গানটি গেয়েছিলাম এবং এই গানটি শোনার পর দর্শকদের যে উত্তেজনা এবং তাদের যে হাততালি আমি লক্ষ্য করেছিলাম তা বিশেষভাবে লক্ষণীয় এর ফলে আমার খুব ভালো লেগেছিল এবং আমি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর আমি সেখানে প্রথম পুরস্কারটি অর্জন করতে পেরেছিলাম এর ফলে আমার খুব ভালো লেগেছিল এবং আমার এই অভিজ্ঞতা খুবই ভালো ছিলো তার প জন্য আমার স্কুলের এই সমাবেশে অংশগ্রহণ এবং তার অভিজ্ঞতা আমার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমার জীবনে থেকে যাবে